আমাদের এলাকার প্রধান মিডিয়া বা বিনোদন শিল্প যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে এখন সিনেমা সিরিয়াল এবং ওটিটি প্ল্যাটফর্মের নানারকম বিনোদনের কথা অবশ্যই বলতে হয় এবং আমাদের আশেপাশে এবং প্রচুর জায়গায় উঠতি কিছু দল গানের দল বা নাচের দল আছে যারা প্রত্যেক জায়গায় পশ্চিম বাংলার প্রত্যেক জায়গায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও অনেক জায়গাতে তারা অনুষ্ঠান করেন এবং যথেষ্ট যথেষ্ট রকমভাবে তারা সাহায্য পেয়ে থাকেন এবং আমাদের সাধারণভাবে লোকেরা দেখতে পছন্দ করে সিনেমা এবং ওয়েব সিরিজ এবং সে সাথে সাথেও নানারকম থিয়েটার ফেস্টিভাল হোক বা গানের অনুষ্ঠান হোক বা নাচের অনুষ্ঠান হোক বা যেকোনো কোনোরকম কোন কার্নিভালের মতো ব্যাপার হোক সেখানে অবশ্যই মানুষজনের আগ্রহ দেখা দেখতে পাওয়া যায় যেগুলো আগামী দিনে এবং আমার মনে হয় যে এগুলো যথাযথ ব্যবস্থা নিলে এবং সেগুলো নিয়ে পড়াশোনা করলে এবং ব্যবস্থা নিলে আমার মনে হয় আগামী দিনে এটি আরও বেশী সমৃদ্ধশালী হয়ে উঠবে এবং মানুষ যথেষ্ট এটিকে ভালোবাসেন এবং আমার মনে হয় আগামী দিনেও মানুষ এটিকে যথেষ্ট রকমভাবে ভালোবাসবেন এবং সাহায্য করবেন সাপোর্ট করবেন